কী নামটা বলুন তো ওহ আচ্ছা সুরজিৎ বর্মণ তাই তো হ্যাঁ বলুন ও হ্যাঁ করতে পারবেন হ্যাঁ একদম রেডি করা আছে থার্ড ফ্লোরে পড়েছে আপনার হ্যাঁ সবকিছু ক্লিন রেডি করা আছে একদম এমনি হোটেল বুক করলে যা যা থাকে তো আপনি সবই পাবেন আপনি কি হ্যাঁ সেটা অবশ্যই আপনি কী চাইছেন বলুন আমি বলে দিচ্ছি হ্যাঁ একটা হোটেলে নর্মালি ওগুলো থাকে তো ওগুলো আপনি পেয়েই যাবেন না এমনি আমাদের হোটেল থেকে আপনি অর্ডার করে নিতে পারেন আপনার পছন্দ মতো তখন সব পাবেন

ঠিক আছে আপনি চলে আসুন আমি পাঠিয়ে দিচ্ছি